হ্যালো আর কেমন কাজ কাজের খোঁজ পাত্তা নেই ঘরে একটু পয়সার চাপ আছে কী যে করা যাবে খাবারেরও খাবার দাবারও তো ভালো ছিল না না কী করা যাবে আমি ভাবছি শিলিগুড়ির দিকে একটু যাব ওদিকে শুনছি একটু কাজ ভালো পাওয়া যাচ্ছে খাবার দাবারও আমাদের এখান থেকে কেউ কেউ গিয়েছিল তারা বলছে খাবার দাবারও ভালো পাওয়া যাচ্ছে ওখানেও একটু ভালো মাইনেটাও ঠিক আছে যাবি কি তুই তার জন্য তোকে কলটা করলাম আর কি সেটা ঠিক করছি আমার তো কালকে ফাঁকা হবে না তোর পরশুর দিনে যাব তোর কি ফাঁকা হবে কালকে একটু মাঠের দিকে যেতে হবে আমাকে তার জন্য আর কি হ্যাঁ ট্রেনে যাব কিন্তু যেতে তো টাইম লাগবে খাবার দাবার কিছু জামাকাপড় যদি কাজ পেয়ে যাই সেখানে থাকার জন্য জামাকাপড়টুকু তো নিতে হবে সেটাই ঠিক হবে ওখানে যেমন বুঝব দেখ আমরা যাচ্ছি ঠিক আছে কিন্তু ওখানে খাবার দাবার যেমন হবে তেমন হিসেবে ওখানে কাজ করব যদি আগের মতো ওইরকম জলপাইগুড়ির মতো ওইরকম যদি হয় তাহলে তো আমাদের পড়তা হবে না কাজ করে বেকার আমি ঠিক বলতে পারছি না এখান থেকে দুএকজন গেছে তারা ফোন করে যতটুকু মানে তাদের কাছ থেকে যতটুকু খোঁজ নিলাম বেতনের ব্যাপারে তেমন কিছু আমি খোঁজ নিইনি ওরা বলল এখানে কাজ পাওয়া যাচ্ছে তোরা আসবি না কি আয় এখানে কিছু জন নিচ্ছে মানে তোর মজুর হিসাবে কিছু জনকে নিচ্ছে আর কি তার জন্য বলছিল আর কি তারা পাঁচ জনের মতো গেছে তারা গেছে তোর হচ্ছে একমাস হতে চলল তারা গেছে না এখনও তো আসেনি আমি খোঁজ নিচ্ছিলাম কেউ আসেনি আমি তার জন্য কালকে ওদেরকে ফোন করেছিলাম কালকে ওরা বলল যে চোরা চলে আয় তারপর দেখছি এখানে কাজ তেমন নেওয়া হচ্ছে কাজ পেয়ে যেতে পারিস তোরা তার জন্য আমি তোকে ফোনটা করলাম আচ্ছা হ্যাঁ সেটাও তো ঘরে চাপ আছে বুঝতেই তো পারছিস এখানের যা অবস্থা এখানে কোনো কাজ পাবিও না টপ করে সেদিকে যাওয়াই ভালো আমাদের আর তুই যা বলছিস কলকাতার দিকে ঘুরে আসবি যদি ট্রেনে যাই কতদিন সময় লাগবে ওদিকে যেতে বা কিছু জানিস তুই আচ্ছা আচ্ছা ঠিক আছে শিলিগুড়ির দিকে ওটা দেখে তারপরে কলকাতার দিকে একটু দেখা যাবে কী হয় যদি সেখানের থেকে এখানে বেশি আমরা মায়ে মানে বেতনটা পাই তাহলে ঠিক আছে সেখানেই করব দরকার পড়লে কিছু করার নেই আর আচ্ছা আচ্ছা ঠিক আছে পরশু দিন কালকে তো আমার ফাঁকা হবে না তাহলে পরশুই বেরোব সকালের দিক করে হ্যাঁ হ্যাঁ